হ্যালো আপনি ম্যাডাম আমি বলছি আপনার কাছে আমি পুরী যাবো বেড়াতে তার জন্য কোনো সুযোগ সুবিধা আছে মানে গাড়ি আর সেরকম আছে আচ্ছা হল এমনি আমি সব সারাদিন থাকা ওখানে ঘুরতে যাওয়ার সেরকম কিছু ব্যবস্থা আপনার কাছে পাওয়া যাবে তো আমি আমরা সাতজন যাবো আর কি সেরকম একটা গাড়ি চাই আর কি আমরা হল চারদিন থাকবো চারদিন আমি এই চারদিনে খাওয়া দাওয়াটা কী রকম আপনার কাছে সবকিছুর ব্যবস্থা থাকবে তো

আচ্ছা বলছি রাত্রে কটার সময় আর এ ফেরান আপনারা হোটেলে আচ্ছা ওখানে আমি বলছি হল যে আপনারা হল দিনের বেলায় খাওয়া দাওয়াটা একটু ঠিক মতন দেন তো খাবার টাবারগুলা আর হোটেলে থাকার রুম টুমগুলোও ভালো ব্যবস্থা করে দেবেন তো আর আপনারা তাহলে আমরা যদি চারদিন থাকি তাহলে আপনার ওখানে ভাড়াটা কত মানে পুরো গাড়ি ভাড়া একবারে সব প্যাকেজটা পুরোটো পুরোটা দশ হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর ওখানে এমনিতে যে আমরা হল রাত রাত্রে বারোটার মধ্যে আপনারা আমাকে রুমে আবার এনে দেবেন

আর কোথায় কোথায় বেড়াতে নিয়ে যাবেন পুরীর থেকে কোথায় কোথায় নিয়ে যাবেন আরও আচ্ছা সমুদ্রে গিয়ে সূর্য ওঠাটা ওটা নিয়ে যাবেন তো ভোরবেলায় আমাদেরকে ও সেই জন্য বলছি তাহলে তাহলে আপনার এটা মোট প্যাকেজ বললেন দশ হাজার টাকায় তাহলে আপনাকে আমি তারিখটা জানিয়ে তাহলে ক তারিখ হবে আমি সেরকমভাবে আমি তারিখটা জানিয়ে বলবো আচ্ছা রাখছি তাহলে হ্যাঁ